হিন্দি উড়িয়া অসমীয়া ইয়েকে আমাদের আশপাশের লোক আছে তাদের ভাষার সঙ্গে আমাদের কিন্তু ভাষার অনেকটা মিল আছে তাদের ভাষার সঙ্গে আমাদের অনেক মিল তাই তারা একটু একটু করে কিন্তু এগুলো বুঝ তে পারে মনে করো না কোনো একটা খাবার খাবে দেখছে যে ওখানটা একটা খাবার আছে কিন্তু বুঝতে পাচ্ছে না ভাষা তখন তারা কী করছে ইঙ্গিত করছে আমরা তখন বুঝতে পারি গাল দেখাচ্ছে তাহলে ওই খাবারটা খাবে মনে করুন জল পিপাসা পেয়েছে একটু জল খাবে তখন আমরা বুঝতে পারি তাহলে ওই গ্লাস দেখাচ্ছে তাহলে নিশ্চই একটু জল খাবে এইভাবেই আমরা ছুটে গিয়ে তারে একটু হয়তো জল দিচ্ছি ইঙ্গিতের দ্বারা আমরা বুঝতে পারি এইগুলো আবার অনেক সময় হয়তো দোকানে জামা কাপড় ঝুলছে তাদের কেনার ইচ্ছা হচ্ছে যে ওই জামাটা কতো দাম তা তো বুঝতে পারে নি দোকানদারও বুঝতে পারে নি ইঙ্গিতে হচ্ছে কতো কী দাম তার ভাষা আমাদের ভাষা বুঝতে পারে নি তখন হাত নেড়ে দেখাচ্ছে তার মানে কতো টাকা এইভাবে মানে ওদের আমরা ভাষা বুঝতে পারি